প্রথমত আমাদের পশ্চিমবঙ্গ সর্ব ধর্মে সমন্বিত একটি রাজ্য এই রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তার জন্য সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানটিকে আমরা সকলে আনন্দের সঙ্গে পালন করে থাকি আমরা প্রত্যেককেই ধর্মের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এছাড়াও বিভিন্ন ধর্মীয় মেলা বা অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষ যোগ দান করে সেই মেলা প্রাঙ্গন আনন্দ মুখরিত হয়ে ওঠে এছাড়াও বিভিন্ন ধর্মের মেলায় বিভিন্ন ধর্মের বই পাওয়া যায় এইভাবে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে আমরা একে অপরের সাথে আনন্দ সহকারে পালন করে থাকি